আমার একটি প্রিয় বুনন চ্যানেল যেটি কি না ইউটিউবে আমি দেখে শিখেছি সেটি হল স্টাইল বুটিক এখান থেকে বিভিন্ন ধরনের ঘরোয়া নকশা এবং সেলাইয়ের কাজ শেখানো যায় সর্বপ্রথম আমি এখানে যেটা শিখেছিলাম সেটা হল ব্লাউজের পিছনে লাটকান লাগানো খুব সুন্দরভাবে একটি ছিট কাপড় থেকে সেটিকে ফুলের মতো বানিয়ে কীভাবে লাটকানের রূপ দিয়ে ব্লাউজের সাথে সেটাকে আটকাতে হয় সেটি এই চ্যানেল থেকে আমি প্রথম শিখেছিলাম এবং এটা শেখার পর আমি আমার প্রচুর ব্লাউজকে আরো সুন্দর এবং নিত্যনতুন করে তুলি সেলাইয়ের ক্ষেত্রে সব থেকে যেটা জরুরি সেটি হল সূচ এবং সুতো এবং সেই সুতোটি অবশ্যই হতে হবে কাপড়ের সঙ্গে মাননীয় যেন কাপড়ের রঙ এবং সুতোর রঙ মিলে যায় তবেই সেলাইটি দেখতে একদম আসলের মতো লাগবে এবং বোনার কাজেও একই জিনিস প্রচলিত